আমার এলাকার হাসপাতালগুলিতে মাতৃকালীন যত্ন এবং শিশুদের যত্ন যথেষ্ট ভালোভাবেই করা হয় এখানে মাতৃত্বকালীন যত্ন এবং শিশুদের যত্ন করার জন্য গ্রাম স্তরে অনেক ছোটো ছোটো ভ্রাম্যমান দল তৈরি করা হয়েছে রাজ্য সরকার বা এবং ভারত সরকারের পক্ষ থেকে এই দলগুলির কাজ হল গর্ভবতী মায়েদের চিকিৎসা করা এবং ছোটো ছোটো বাচ্চাদের চিকিৎসা করা তাছাড়াও এই মায়েরা বা শিশুরা যাতে পুষ্টিকরযুক্ত খাদ্য খায় সেই জন্য এই আমাদের আমাদের এলাকাতে তৈরি হয়েছে আইসিডিএস সেন্টারগুলো যেখানে সে যেখানকার কর্মীরা তাদের যত্ন সহকারে প্রত্যেকদিন মা এবং শিশুদেরকে পুষ্টিকর খাদ্য খায় তাছাড়াও এখানকার মাতৃ মাতৃত্বকালীন প্রসব যখন হয় তখন এখানকার সেই দলগুলো নির্দিষ্ট সময়ের আগে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে নিকটবর্তী হসপিটালগুলিতে নিয়ে যায় এবং সেখানকার চিকিৎসক চিকিৎসকেরা যত্ন সহকারে তাদেরকে চিকিৎসা করে যদি চিকিৎসায় তাদের কোনো সমস্যা হয় বা বা রোগীর কোনো জীবনে কোনো যদি ঝুঁকি হয় তখন তারা উন্নত চিকিৎসার ক্ষেত্রে তার নিকটবর্তী কোনো ভালো হসপিটালে নিয়ে যায় এই সমস্ত চিকিৎসার ক্ষেত্রে রোগীদের কোনো পয়সা লাগে না অর্থাৎ এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে হয় এই সমস্ত প্রক্রিয়া তাছাড়াও বড়ো ধরণের কোনো অপারেশন বা বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হলে সমস্ত প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে হয়ে থাকে এই প্রকল্পটির মাধ্যমে গ্রামবাংলার কৃষিজীবি মানুষ এবং নিম্ন বা মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের অনেক সুবিধা হয়েছে এবং তারা এই সমস্ত বিপদের হাত থেকে সহজেই সহজেই উদ্ধার হতে পারছে এবং তাদের জীবিকা নির্দিষ্টভাবে সুপরিচালনা করতে পারছে